হ্যালো হ্যাঁ বলছি যে তুই সারদামণি কলেজের ফর্ম ফিলাপ করলি সাইকোলজিটাও ভালো কিন্তু তুই জানিস না আমি ওটাতে ভরলাম তো আমি তোর ইংলিশও ভরেছি আর সাইকোলজিতে করেছি আর ফিলোজফিতে করেছি আর আমি শুধুমাত্র তোর সারদামণিতেই করলাম রে হ্যাঁ ওই আমাদের দুজনারই তো ওই হ্যাঁ আমাদের দুজনারই তো দুজনারই তো বাড়ির থেকে সামনেই হয় ওটা আর বলনা গার্লস কলেজে আর পড়তে ইচ্ছে করে

হ্যাঁ এখন তো মানর প্রত্যেক দিন কমছে না প্রত্যেক বার মান কমছে আগের মতো আর খ্রিস্টান কলেজ নেই সারদামণি এই দিক থেকে কিন্তু অনেকটা নাম করেছে এই কয়েক দিনের ইয়েতেই আগেরবারেও তো রেজাল্ট সবচেয়ে টপ করেছিল সারদামণি তো বলছিলাম যে তো ইয়ে কবে জানিস ফর্ম ফিলাপ তো হয়েছে রেজাল্ট কবে দেবে জানিস

আমার তো মনে হয়না আমি পাব বলে রে আমার প্রচণ্ড চিন্তা লাগছে আর মাত্র একটা কলেজেরই ফর্ম ফিলাপ করে বসে রয়েছি তো ওটাই ভাবছি কী হবে সেই জন্যেই তোকে ফোন করলাম যে দেখি যে তুই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ